উন্নয়ন এবং সমৃদ্ধির ক্ষেত্রে পশ্চিম বর্ধমান জেলার মুখ্য সমস্যা এবং সুযোগগুলি হচ্ছে আমাদের পশ্চিম বর্ধমানে শিক্ষিত এবং যোগ্যরা চাকরির দিক থেকে পিছিয়ে রয়েছে যারা উচ্চ শিক্ষিত তারা চাকরির জন্য অনেক চেষ্টা করার পরেও তারা চাকরি পাচ্ছে না এটা হচ্ছে পশ্চিম বর্ধমান জেলার একটা সমস্যা এখানে কলকারখানা থাকায় এখানে মানুষ কাজ করছে কিন্তু অন্যান্য কোন শিল্পব্যবস্থা না থাকায় এখানে অধিকাংশ মানুষরা কাজ করতে পারছে না এবং সেই সঙ্গে তাদেরকে বাইরে বাইরে যেয়ে কাজ করতে হচ্ছে তারা নিজেদের পরিবারকে ছেড়ে বাইরে যাচ্ছে কাজের জন্য তাছাড়াও এখানে গ্রামগুলিতে ভালো বিদ্যালয় না থাকায় এবং কলেজ না থাকায় এখানে ছাত্রছাত্রীদের অনেক দূরে যেতে হয় পড়ার জন্য এছাড়াও তাদের যাতায়াতের অসুবিধা রয়েছে যানবাহনের তেমন কোন সুবিধা না থাকায় তাদের অনেকটা পথ এসে স্কুল কলেজ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস কিনতে হয় এছাড়াও এখানের প্রাকৃতিক সম্বন্ধে সম্পদের খুবই অপব্যবহার হয় এখানে প্রচুর গাছ কাটা হয় এছাড়াও গ্রাম অঞ্চলের জায়গাগুলিতে ওষুধের দোকান না থাকায় সাধারণ মানুষকে খুবই ভুগতে হয় অনেকটা দূর তাদেরকে ওষুধ নিতে আসতে হয় এখানে আমাদের এমার্জেন্সির অবস্থায় কোন ওষুধের দরকার হলে সেই ওষুধ পাওয়া যায়না এছাড়াও বিদ্যালয়গুলিতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক শিক্ষিকার যোগ্যতা অনুযায়ী নিয়োগ করা হয়না যার ফলে ছাত্রছাত্রীদের পড়াশোনার দিক দিয়ে অনেকটা পিছিয়ে পড়তে হয় এই জিনিসগুলি উন্নত করার জন্যই আমার ব্যক্তিগত সুপারিশ রইলো